হ্যাঁ বলছি আপনি সিকিম থেকে বলছেন হ্যাঁ সিকিমের ওই ঘোষ ট্যুরিস্ট গাইড বলে একটা হোটেল আছে ওখানে তো এবার আমি আমার ফ্যামিলি ট্রিপ করবো ভাবলাম একটা এবছর শীতকালেই তো হ্যাঁ এ মাসের আজকে ধরুন পনেরো তারিখ তো তো আমি ওই পঁচিশ তারিখ মানে দশ দিন বাদ আপনার যাবো তো হচ্ছে আপনাদের হোটেলে কি কি স্পেশ্যালিস্ট স্পেশালিটি আছে একটু বলতে পারবেন মানে ও আচ্ছা আপনাকে একটু হ্যালো ঘোষ বাবু আপনাকে একটু আগে ডিটেলসে বলে দিই আমার থাকা লাগবে ভাল রকম খাওয়াদাওয়া পাওয়া যাবে তো থাকা খাওয়াদাওয়া এবং আর ওখান থেকে ট্যুরিস্ট গাইড আমার লাগবে তাহলে হবে কি নাহলে বলুন আচ্ছা আর কীরম কী তবুও একটা মোটামুটি বলুন না আর বেশ পার ডে দু হাজার করে পড়বে তাই তো আমার মেম্বার চার জন ভালো হবে তো মানে ওখানে তো ঠান্ডা বুঝতে পাচ্ছেন রুম হিটার এসব থাকবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ তাহলে আপনার সাথে আমি কিছু দিন পর কন্ট্যাক্ট করে বুকিংটা করে নেবো হ্যাঁ হুম হুম রাখছি দাদা